আমি জল পরিশোধিত করার জন্য ছ মাস পরপর বাড়ির ট্যাঙ্ক পরিষ্কার করাই জলে ফিটকারি দিয়ে রাখি বর্ষাকালে জল ফুটিয়ে খাই আর খাবার জলের জন্য ফিল্টার ব্যবহার করি